ব্যবসায়িক ক্ষেত্রে অন্যান্য শিল্প সেক্টরের সাথে যোগাযোগ মানে আপনার যোগাযোগ ব্যবস্থা ঠিক রাখতে হবে এবার আপনি যদি যোগাযোগ ব্যবস্থা আপনার ঠিক না থাকে তাহলে সেই জিনিসের হাই দাম হবে এ মনে করেন আপনার ট্রেনে যদি কোনো মাল আসে ট্রেনে খরচা আপনার কম পড়ে আদান প্রদানও খুব তাড়াতাড়ি হয় বা খুব সহজেই হয় এবার আপনার যদি ট্রেনের যোগাযোগ না থাকে বাসে তাহলে সেখানে আপনার বেশি আর কি কস্ট যেটাকে বলছে সেটা পড়ে যাবে তাই ট্রেনে যদি থাকে তাহলে আপনার দাম কমে যায় জিনিসের আর যদি আপনি বাস থে বাসে বা লরিতে নিয়ে আসেন এক দেশ থেকে অন্য দেশে রূপান্তরিত করেন তাহলে সেই জিনিসের দাম বেড়ে যায় তাই সরকারি সরকার থেকে তো অনেকই আর কি সুবিধা দেওয়া হয়েছে এবার সেগুলো তো আবার কাজে লাগায় মানুষ কাজে লাগাচ্ছে আস্তে আস্তে আরও উন্নতি হবে আরও ব্যবসার আরও আর কি লাভ আর কি হবে এবার কিছু কিছু জায়গায় এখনও সেই সুবিধা পায়নি এর আস্তে আস্তে সুবিধাগুলো পাবে এভাবে ব্যবসার উন্নতি বা সহায়তা সরকার চালিয়ে গিয়েছে বর্তমানে আমাদের এই সমস্যাটা আর থাকবে না